এখন মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ কৃষিকাজের মধ্যে ধান চাষ আলু চাষ সরষে চাষ তিল চাষ এই সবই করা হয় আলু আলু হচ্ছে গোলাঘরে দেওয়া হয় আর ধানের গোলাতেও ধান রাখা হয় সেখান থেকে ধান আলু সবাই কিনে নিয়ে যায় আর বাজারে সবজি আগে তো গ্রামে বিক্রি হত গ্রামের বাজারে বা বাড়িতে বাড়িতে বিক্রি করা হত এখন শহরেও অনেকে সাইকেলে করে বা মোটর সাইকেলে বা টোটোতে করেও নিয়ে আসে নিয়ে এসে এখানে বিক্রি করে বা প্রচুর মানুষ এইসব ইয়ে করে সবজি ব্যবসা করে আস অনেক অর্থ উপার্জন করে